হ্যাঁ কে বলছেন হ্যাঁ পাওয়া যাবে এমন সময় আপনি কীসের জন্য লাগবে ও যেহেতু এটা শীতকাল তাহলে গাঁদা ফুলের তো নেওয়া ভালো আরো অনেক রকমের ফুল আছে আপনি কি নেবেন চন্দ্রমল্লিকা গোলাপ বেল জুঁই করবী আপনার ডে আপনার ডেলিভারিটা কবে নেবেন এক সপ্তাহর মধ্যে ঠিক করে ডেট না বললে আপনার জন্য কীভাবে ফুলটা রাখবো বলছি কীভাবে ঠিক করে ডেটটা না বললে কীভাবে ফুলগুলো রাখবো আমি তাও এভাবে বলা যায় পুজোর আগের দিন নিয়ে নেবে হ্যাঁ হবে আপনি কেমন আছেন আমিও ভালো আছি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি তো শিয়ালদাহতে আপনার বাড়ি কোথায় ও ঠিক আছে ম্যাম রাখছি তাহলে